আমার কাছাকাছি বর্তমানে একটি মোবাইল রয়েছে মোবাইলের ইতিবাচক দিক বলতে গেলে মোবাইলে কথা কথার মাধ্যমে দূরের কোনও ব্যক্তির সাথে নিমেষেই কথা হয়ে যায় এবং আমরা তাকে যদি টাকার দরকার হয় আমরা নির্দিষ্ট সময়ের আগেই তাকে মোবাইলের মাধ্যমেই টাকা পাঠাতে পারি